হ্যাঁ

ভালো হবে আপনি মালিক আপনি যেটা ভালো বুঝবেন সেইটা করবেন আমি কর্মচারী আপনি যেটা বলবেন আমার সেটা ভালো হবে ওখানে ভালো হবে বলতে জেন্সদের করলে ভালো হবে জেন্টস

জিন্স জেন্টস টি হাট টি শার্ট আছে তারপর হুডি টুডি আছে এখন শীতকালের সময় এদিকে ইয়ং ছেলের জেন্টস করলে ইয়ং ছেলের ওইদিকে বেশি তারপর বাচ্চা গাচ্চাদেরও কিছু জিনিস তুললে এবারে আমি বলছি বলে তুলতে হবে আপনি মালিক আপনি ভেবে দেখুন যে কী করবেন না আমি তো থাকবো আপনি রাখলে আমি থাকবো না ব্রান ব্রান্ডেড ব্র্যান্ডেড লোকাল এখন এখন ছেলে পে ছেলে সব ইয়ং ছেলে পেলে সব লোকাল নিতে চায় না ব্রান্ডেড খোঁজে হুম ব্র্যান্ডেড হ্যাঁ হ্যাঁ ভালো হবে আচ্ছা ঠিক আছে